এখানে জলাশয়গুলির মধ্যে হল ডুলুং নদী ডুলুং নদী হচ্ছে সে স্বনামধন্য সুবর্ণরেখার শাখা নদী সুন্দরী ডুলুংয়ের উৎপত্তি হয়েছে ছোটোনাগপুর মালভূমির থেকে সিংভূম জেলার চাকুলিয়ার কাছে সুবর্ণরেখা কিন্তু শাখা নদী বয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের বিনপুরের দিকে বিনপুরের ডুলুং ডিয়ার কাছে এর হচ্ছে না নালা বা কোপার নালা পাল পাতা নালার বিভিন্ন রকম ঝরনা নদীর সাথে মিশে গেছে আর এই নদী হচ্ছে ঝাড়গ্রামেও গোপীবল্লভপুরে আবার মিশে গিয়েছে সুবর্ণরেখাতে আর এই নদীতে আমরা হচ্ছে নানা রকম কাজ করি নিজে মানুষে নিত্য নতুন কাজ করে যেমন চা চাষের কাজে ব্যবহিত হয় এই জল স্নান করা মাছ ধোয়া ধরা কাপড় কাচা আর যখন বর্ষাকালে এই নদীতে প্রচুর ভয়ঙ্কর রূপ নেয় তখন মানুষ এখানে ধারে পাশে আসতে ভয় পায় কারণ মানুষ তখন নদীতে প্রচুর জল জল এতো যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আর শীতকালে এখানে মানুষ পিকনিক করে পিকনিক স্পটের মতোন হয় সেখানে খুব মানুষের আনন্দ হয় আর জল যখন কমে যায় মানুষ এ নদী পার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে আর থা এই লা নদীর জলে মানুষ আবার হচ্ছে অনেক সময় কী করে থার্মোকলের পাতা চিপসের প্যাকেট প্লাস্টিক বা কাছের বোতল ছেড়ে হয় ছেড়ে নদী নোংরাও করে আর কিন্তু এসব করা উচিত নয় আর ডুলুং নদী এতোই সুন্দর নদী যে নদীর জলে আর নদীর আসতেই মন যায় মন চায় না আর এই নদীর হচ্ছে উৎপত্তিস্থল তো বললাম যে ঝাড়গ্রামের ওইখানে